বাংলায় অনেক কবি লেখক আছে আমার প্রিয় অনেক কবি লেখক আছে যাদের গল্প কবিতা আমি স্কুলে পড়েছি তো সব কিছু তো মনে নেই তবে আমি একটা গল্প পড়েছিলাম সেটা হলো শরৎচন্দ্রের মহেশ গল্প আমি শুনেওছিলাম টিউশানির স্যারের কাছ থেকে শরৎচন্দ্রর অনেক গল্প আছে যেগুনো শুনতে পড়তে ভালো লাগে শরেশচন্দ্রের মহেশ গল্পটা ওই যে শ্বাস যেভাবে মারা যাবে তারপরে আমি না যে কষ্টটা পাবে তার পানিও একটু নিতে দিত না প্রচুর কষ্ট দিত আমিনার বাবা দিনের পর দিন খেতে পেতো না তাদেরকে গ্রামের জমিদার যে পরিমাণ অত্যাচার করতো এই গল্পটা পড়ে বা শুনে আমি পুরো কেঁদে ফেলেছিলাম খুব কষ্ট পেয়েছিলো শরৎচন্দ্র আমার খুব প্রিয় লেখক উনি মানুষের দুঃখের কাহিনিগুলো বেশি লেখে সত্যি কাহিনিগুলো বেশি লেখে তাই শরৎচন্দ্র আমার আমার খুব প্রিয় তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুব পছন্দের ছোটোবেলায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকমের বাংলার কবিতার গল্প পড়ে পড়ে বড়ো হয়েছি কাজী নজরুল ইসলাম ও আমার খুব প্রিয় উনি প্রতিবাদেরর কবিতা লেখে ওনার প্রতিবাদী কবিতাগুলো শুনলে একটা অন্যরকম অনুভূতি হয়